আগের প্রশ্নের মতই এখানেও প্রশ্ন এসেছে আপনি কী যে মনে করেন মহাবিশ্ব অন্যান্য গ্রহে প্রাণ আছে হ্যাঁ আমি মনে করি যে অবশ্যই আছে কারণ শুধুমাত্র পৃথিবীই নয় যে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে একা প্রাণ প্রাণ বিশিষ্ট যুক্ত গ্রহ কারণ সৌরমন্ডলের যে অবস্থান পৃথিবীর সাথে হয়তো অন্য কোনো সৌরমন্ডলীর মতো মন্ডলে পৃথিবীর মতন অন্য অবস্থানে অন্য কোনো গ্রহ থাকতে পারে তো সেখানে অবশ্যই প্রাণ আছে ধন্যবাদ